ড্রাইভারদা নমস্কার আমি আপনার গাড়ি বুক করেছিলাম এবং আপনার কাছ থেকে ফিডব্যাকটা আমি খুব সুন্দর পেয়েছি যেখানে বলেছি সেখানে পৌঁছে দিয়েছে তার জন্য ধন্যবাদ এবং যেমন সাহায্য করেছেন আমাকে যে যা বলেছি টাকা দিক দিক থেকেও একটা হেল্প করেছেন ওই জন্যও ধন্যবাদ এবং আমার সঙ্গে যে আপনি যে ব্যবহারটা করেছেন আমার সঙ্গে মানে আমি নতুন একটা জায়গায় গেছি যেখানে কিছু জানি না তো তবু আপনি যে সে যেই সাহায্যটা করেছেন সেটার জন্য ধন্যবাদ